হ্যাঁ হ্যালো হ্যাঁ বলছি আচ্ছা ঠিক কোন তারিখ কোন তারিখ আচ্ছা মার্চের পঁচিশ তারিখ আচ্ছা তারপর বলুন আজ আপনার চোদ্দো তারিখ পঁচিশ তারিখ নদিন বাকি আছে তারপর বলুন

বুঝতে পারছি বলুন আচ্ছা তো আপনারা কি কি কি কি চাইছেন বলুন আমরা লিপিবদ্ধ করে নিচ্ছি আচ্ছা আর আর আপনার জিনিস হচ্ছে আপনার বাড়িতে পৌঁছে দেবে না আপনানা এসে নিয়ে যাবেন আমাদের এখান থেকে আচ্ছা আমরা যেয়ে পৌঁছে দিয়ে আসতে হবে বাড়িতে তার মানে ধরুন আপনারা যেইটা আগের দিন যেইটা বলছেন সেইটা আমাদেরকে সকালবেলায় পৌঁছে দিতে হবে আর যেটা হো পঁচিশ তারিখ বলছে সেটাও সকালবেলায় পৌঁছে দেবো কারণ দুদিন আবার নাহলে বাড়িতে যেতে হবে তাই তো না কি আচ্ছা আচ্ছা আচ্ছা তাহলে একবারেই হয়ে যাবে আচ্ছা বলুন আচ্ছা আচ্ছা বলুন হুম বলুন আচ্ছা আচ্ছা আর বরবটি এবারে দেখুন আপনি যদি মানে আবহাওয়ার বর্তমানে যে রকমের যেই সমস্ত ফসলগুলা রয়েছে যেগুলা আসছে সবজিগুলা সেগুলা নেন তাহলে জিনিসটা অনেকটা ধরুন আপনার খরচাও কমের মধ্যে হয়ে যাবে আর নতুন নতুন যেগুলা আসছে সেগুলা ভালোই আসছে আর আপনি যদি আপনি যদি সেইভাবে না বলেন সেগুলো অন্য সিজিনের সেগুলো দামও বেশি পড়বে আর সেগুলা বাজার মূল্যও একটু বেশি হবে বুঝতে পারছেন

আচ্ছা ঠিক আছে আমি আপনাকে যেটা বলছি আপনি আমার এই আমার ওই কন্টাক্ট নম্বরে আপনি সব লিপিবদ্ধ করে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন পরিমাণ সমস্ত কিছু আর ঠিকানাটাও লিখে দেবেন আমরা ও পাঠিয়ে দেব বুঝতে পারছেন হ্যাঁ হ্যাঁ আপ আপনি আপনি আব আব আপনি ওইটা ওইটা লিখে পাঠিয়ে দিন আমি সব পাঠিয়ে দেবো বুঝতে পারছেন ধন্য ধন্যবাদ